আমি আমার পরিবারের সঙ্গে যাচ্ছিলাম এক জায়গায় বেড়াতে যাচ্ছি আমরা আমাদের গাড়ি চলেছে হঠাৎ এক জায়গায় একটা খুব বড় রকমের দুর্ঘটনা ঘটে আমাদের সামনেই যাচ্ছিল একটি আলু বস্তা ভর্তি লরি সেই লরিটা ছিল একদম ভর্তি আলু বস্তায় আর সেই বস্তাগুলো পুরো লরির ওপরে যে বস্তাগুলো ছিল তার ওপরে ছিল সেই মানে লরির কুলিরা বসে হঠাৎ দেখি গা ওই লরিটি পাল্টি খেয়ে পড়ে গেল আর তারপরে হল কি আলু বস্তাগুলো আগে পড়ল না পড়ল আগে ওই মাথার ওপরে যে লোকগুলি বসে ছিল কুলিগুলি তার ওপরে ওই পুরো গাড়ির আলু সম্পূর্ণভাবে ওই লোকগুলোর উপরে পড়ে যায় সে এক মর্মান্তিক ব্যাপার তখন আমরা গাড়ি থেকে নেমে আরও পাশাপাশি লোকজন সবাই ছুটে আসে ওই বস্তা আস্তে আস্তে সরিয়ে সেই লোকগুলোকে টা টেনে টেনে বের করার ব্যবস্থা করে লোকগুলোর তো কেউ মারা গেছে কেউ খুব বড় রকমের জখম হয়েছে সেই রকম একটা দুঃসাহসিক কাজ কি করে যে করলাম আমরা সবাই মিলেই সহযোগিতা করেছিলাম আর ওইয ওই যে কী যে আতঙ্ক আমাদের একটা এত ভয়ের সময় সেইটা আমরা কাটিয়েছি যে এইরকমভাবে বস্তা সরিয়ে ওই লোকগুলোকে কি আমরা বাঁচাতে পারবো এটাই আমার মনে হয় সবথেকে বড় দুঃসাহসিক কাজের বর্ণনা আমার জীবনে যে ওইরকম করে আমি কোনো মানুষকে টেনে টেনে বার করতে পারব আর আদৌ সেই মানুষগুলো বেঁচে আছে না কি এই ভয়ে প্রাণ যেন একদম ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল